আমার গ্রামের কেউ যদি একটি অঙ্গ ভেঙে ফেলে তাহলে তার সঙ্গে সঙ্গে চিকিৎসার প্রয়োজন গ্রামের সমস্ত মানুষ তার পাশে থাকা প্রয়োজন এবং তাড়াতাড়ি তাকে হসপিটালে পৌঁছে দেওয়া এবং যে সরকারি গাড়ি রয়েছে সেই গাড়িকে সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ এবং আমাদের পাশে থেকে তাদের গাড়িকে ফোন করতে হবে যাতে মানুষটিকে সুস্থভাবে হসপিটালে পৌঁছে দেওয়া যায় তার চিকিৎসাটা করানো যায় তাকে সুস্থ করে তোলা যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে